হ্যাঁ আমি কেনা বই পড়তে ভালোবাসি কিন্তু ইলেকট্রনিক্স উপায়ে যে বই বা কম্পিউটারের স্ক্রিনে আসা গল্প আমি সেগুলোরা ভাবে মানে সেরকমভাবে ওইগুলোরো প্রতি ইন্টারেস্টেড নই বা অডিও ধরনের কোনো গল্পও শুনি না সেরকমভাবে ডাইরেক্ট আমি যে লেখকের ভার্সনে যে লেখা সেটি পড়তে পছন্দ করি